আমার প্রথম টেলিস্কোপ ছিলো আমি যখন ছোটোবেলায় আমাদের বাড়ি ছিলো গ্রামে এবং তিনতলা বাড়ি ছিলো সেখানে ছাদে বসানো ছিলো একটি টেলিস্কোপ যেটা আমার বাবা তারা দেখতো সেখান থেকে দূর দূরান্তের তারা দেখতো এবং সেটা আমি যখন দেখতাম আমাকে দেখতে খুবই ভালো লাগতো এবং সেই টেলিস্কোপ এখনো আমি যত্ন করে রেখেছি আমি সেই টেলিস্কোপে দেখতাম যে তারা কটা আমি মাঝে মাঝে তারা গুনতাম তো এইগুলো দেখতে আমার খুবই ভালো লাগতো